হ্যালো হ্যালো হ্যাঁ আমি ট্র্যাভেল হ্যাঁ ট্র্যাভেল এজেন্সি থেকে মনোজ পান্ডা বলছি বলুন আ আচ্ছা দার্জিলিং ট্যুরে আসবেন আচ্ছা এখন ভাড়া তো আগে কতজন আসবেন সেটার ওপর নির্ভর করে সেটার সিট ক্যাপাসিটি তো আছে তেরো জন মানে যদি কেউ ফ্যামিলি নিতে চায় ধরুন পুরো ফ্যামিলি তেরো জন সিট ক্যাপাসিটি এবার আপনি শেয়ারেও যেতে পারেন মানে অন্য কোনো অন্য কার ধরুন আপনি এলেন বা আপনার কোনো বন্ধুবান্ধব এলো বা কারও এমনি অন্য কারোর সাথে যেতে পারেন শেয়ারেও যেতে পারেন আর নিজের পার্সোনালও বুক করতে পারেন শেয়ারে গেলে একটু কম পড়ে এবং যদি পার্সোনাল বুক করেন তাহলে একটু বেশি পড়বে শেয়ারে যেতে চান তো দু পাঁচ জনের সাথে ধরুন অন্য অন্য লোকের সাথে যেখান থেকে গাড়ি আমার ভাড়ায় ছাড়ি অন্য লোকের সাথে দেখুন অন্য লোকের সাথে যদি যান তাহলে মোটামুটি আপনার ওই আটশো টাকার মতো ভাড়া পড়বে যদি কারো সাথে যেতে চান আর যদি আপনি আর যদি আপনি নিজের থেকে বুক করতে চান তাহলে আপনার আমাদের এখানে ভাড়া আছে ওই তেরো জন সিট কভারের জন্য আড়াই হাজার টাকা না অ্যাডভান্স যদি আপনি আগের থেকে বুক করতে চান তো আপনি অ্যাডভান্স দিয়ে বুক করতে পারেন আর নাহলে আপনার আপনি যদি শেয়ারে যেতে চান তো এলেই হবে কিন্তু আপনি যদি নিজে পার্সোনালি যেতে চান তাহলে কিন্তু অ্যাডভান্স দিতে হবে আপনি যদি পার্সোনালি নিজের থেকে যেতে চান যে আমি যাবো নিজেই যাবো তো তাহলে আপনাকে দিয়ে ইয়ে করতে হবে মানে অ্যাডভান্স দিতে হবে না না না গাড়িতে যাওয়ার কোনো সমস্যা নেই কমফর্টেবল আছে আপনাদের আর আমাদের এইখান থেকে যদি কোনো কেউ ফ্যামেলি যায় পুরো ফ্যামেলি মানে আপনি যদি নিজে পুরো বুক করেন তাহলে আমাদের এইখানটায় গাইডও আছে গাইড আপনাকে নিয়ে সেখানে ঘোরাবে দেখাবে সব কিছু আপনার আমরাই করাবো পুরো একদম কমফর্টেবল হ্যাঁ